আমাদের সানংস্কৃতিক ঐতিহ্য অনুযায়ী ছেলেরা সব সময় ধুতি পাঞ্জাবি পরবে মেয়েরা শাড়ি পরবে কিন্তু বর্তমানে এই সাংস্কৃতিক ঐতিহ্য আর নেই এখনকার ছেলেরা পরে জিন্স শার্ট পরবে মেয়েরাও জিন্স শার্ট পরতে দেখা যায় চুড়িদার পড়তে দেখা যায় এরকম ধরনের সংস্কৃতি এইভাবে পাল্টে বা দিনকে দিন পাল্টে যাচ্ছে এখন ডিজিটাল যুগের মেয়েরা বা ছেলেরা সব কিছুই পাল্টে দিচ্ছে